হ্যাঁ বলুন হ্যাঁ বলুন না হ্যাঁ হ্যাঁ আমাদেরও ওরকমই হচ্ছে যখন অফিস ছুটি হচ্ছে তখন তো হচ্ছে ট্রেন পাচ্ছি না এবারে এই ছুটির দিনগুলোতে যদি না বাড়ি যাই বাড়ি তো বাড়ির লোকও তো অপেক্ষায় থাকে না আমাদের অসুবিধা তো একটু হচ্ছে

হ্যাঁ ও খুবই অসুবিধা হচ্ছে এটা যদি একটু এমা ঠিক টাইমের মতোন ট্রেনটা পেতাম তাহলে যেতে একটা অসুবিধা হতো না কিন্তু এবারে প নম্বরের এখানে ছুটির দিনগুলো কিন্তু না আমরা বাড়ি যাই সেটা তো আমাদেরও খারাপ লাগবে আর বাড়ির সবার সবারও খারাপ লাগে সারা বছর তো কাউকে দেখতে পায় না বাড়ির কাওকে তো ছুটির দিনগুলোতে যেতে চাই কিন্তু যেতে যেতে তো সেই সন্ধ্যা সন্ধ্যাই হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ প্রচুরই তো অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হুম এবারে ওটা যদি একটু ইয়ে করা যেতো সবাই কাউকে বলে কিন্তু ওরকম তো হয় না হবে না বললেই চলে আর কি ওরকম তো হয় না এবারে এর বদলে অন্য যদি কোনো ব্যবস্থা থাকে আর যদি আমরা কোনো ক্যাব ব্যাব ভাড়া করে সে ওতে প্রচুরই ইয়ে হবে খরচ হয়ে যাবে বা অনেকটা দূর যাওয়া যাবে না

ঠিক আছে দেখা যাক কী হয়